আমাদের অঞ্চলে ঐতিহ্যবাহী রান্না অনেক কিছুই তার মধ্যে একটি হল সুক্তো সুক্তোতে আমরা অনেক কিছুই দি যেমন আলু বেগুন কাঁচকলা বরবটি সিম ডাঁটা আরও অনেক কিছু এই সবজিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপরে কাটার পরে কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার পরে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা গুঁড়িয়ে সুক্তোতে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর নামাবার একটু আগে ঘি দিয়ে দিলাম তারপরে আমরা আবার সুক্তো নামিয়ে ফেললাম দেখলাম সুক্তো রান্নাটা খুব সুন্দর হয়েছে